কারও হাতের তৈরি খাবার কেউ ফ পছন্দ করলে সেটা একটা অত্যন্ত গর গর্বের বিষয় এবং এই রান্না করা খাবার যদি কেউ শিখতে চায় বা পছন্দ করে তাহলে রেসিপিটি এখন বিভিন্নভাবে প শেখানো যায় বা পরিচালনা করা যায় প্রথমত ফোনের মাধ্যমে আপনি আপনার সেই রা রান্না করা রেসিপির সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে বলতে পারেন এছাড়াও বিভিন্ন ছোট ছোট কোচিং ক্লাসের মাধ্যমে আপনি একটা স্ক স্ক স্কুলের মতো করতে পারেন বা কিছু স্পেসা কিছু ক্লাসের মাধ্যমে আপনি তাদেরকে শিক্ষাদান করতে পারেন বেশ কিছু রান্নার পদ বা রেসিপি সম্পর্কে